হ্যালো আপনি কে বলছেন ও হ্যাঁ বলুন অসুস্থ বলতে ও তো বেশ ও তো বেশ সুস্থই ও তো বেশ হ্যাঁ আমরা খেয়াল তো রাখি না না না ও বেশ কয়েকদিন বাড়িতে মানে ওর শরীরটা ভালো যাচ্ছিল না ডাক্তারও দেখিয়েছি তারপর এই সুস্থ আজকের মনে হল যে সুস্থ সেই কারণেই স্কুলে পাঠিয়েছি

এখন সুস্থ মানে আগের থেকে অনেকটা এখন সুস্থ আছে না না ভুল করবে না আমার বাড়ি থেকে বাড়ি থেকে সুস্থভাবে ও সুস্থ আছে দেখেই স্কুলে পাঠিয়েছি ভাবলাম আজকে শরীরটা অনেকটা ভালো তো অনেকদিন ধরে স্কুল কামাই আছে সেই কারণে আজকের স্কুলে ও যাক ও না না আমরা যথেষ্টভাবে বাড়িতে মানে যে আমাদের যতটা সম্ভব ততটাই ওর খেয়াল রাখি আর বাদবাকি আপনার স্কুলে যাচ্ছে মানে এবার সেটুকু এবার আপনাদের দেখার দায়িত্ব না না আর হবে বুঝতে পারিনি ঠিক বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ